আমার ঘুরে দেখার জায়গা আমি পাহাড় খুব ভালোবাসি পাহাড়ে ট্র্যাকিংয়ে যাই তো এই কদিন আগে গেছিলাম তো পাহাড় ভালো লাগে চা বাগান তারপর পাহাড়ের মধ্যে মনে হচ্ছে সাইডে যেন সূর্য পাহাড়ের গা থেকেই উঠছে এত সুন্দর দৃশ্য ওখানকার আকাশটা মনে হচ্ছে যেন পাহাড়ের মধ্যেই মানে একটা ওই পাহাড়টাতে গেলেই আমি আকাশটাকে ছুঁতে পারবো এইরকম ধরণের ঘন মেঘ নিয়ে একটা দিঘা দিঘাতে এইটাই ভালো লাগে মনে হয় যেন সমুদ্র থেকেই সূর্যটা উঠে গেল আকাশে ঠিক এই জিনিসগুলো আর চা বাগান রাম্পুরিয়ার এই কদিন আগে ঘুরে এলাম রাম্পুরিয়ার চা বাগান দারুন মানে বলার মতো না ওখানে আমরা পাহাড়ে যে সমস্ত গুলো আছে স্টেশানগুলো আছে ওখানে আমরা উঠলাম পায়ে হেঁটে এইগুলোই ভালো লাগে পাহাড়ে বেশ সুন্দর মানে একটা রাস্তা দিয়ে যাচ্ছে আর একটা রাস্তায় বিশাল খাদ ওই যে দেখার দেখছি অথচ গোটা শরীর কেমন মানে ঠাণ্ডা কেমন ভয় ভয় একটা ভাব তো এইগুলোই আমরা এইগুলোই আমার ভালো লাগে